হ্যাঁ হ্যালো বলুন কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো বলুন

হ্যাঁ বলুন আমি মুক্তা দাস বলছি হ্যাঁ আর আপনার আচ্ছা হ্যাঁ কখন হ্যাঁ পরশুদিন হ্যাঁ কটার টাইমটা বলতে হবে তো আপনাদের স্কুলটা থেকে তো ধরুন চারটের সময় ছুটি হয় এবার সেটার টাইমটা বলতে হবে তো আপনাকে এবার চারটেয় ছুটি হয় কটা কতক্ষণ হবে এবার চারটে থেকে চল্লিশ মিনিট হলে ওর তো আবার পড়া আছে বুঝতেই তো পারছেন তাহলে হ্যাঁ বলুন হ্যাঁ তখন তো এবার ধরুন বলেননি না কবে বা বুঝতেই তো পারছেন পড়ার এবার মাস্টার আসে পড়াতে এবারে আপনি বলুন যেটা উনি ঠিক অতক্ষণ টাইম তো দিতে পারবে না এবার একটু যদি একটু কম হয় ওই তো সাড়ে চারটে থেকে পড়া এবার চেঞ্জ করা হয়তো আপনার সরস্বতী পুজোর জন্য আপনার কদিন ধরে হবে আপনাদের এটা চার দিন সে তো নয় ঠিক আছে সেই স্যারকে বলে নয় একটু আমরা ম্যানেজ করে নেব কিন্তু সাড়ে চারটে পর্যন্ত হবে না হ্যাঁ সেটা তো ঠিকই আপনারা তো তখন ধরুন বলেননি যে চল্লিশ মিনিট ধরে ধরুন মানে আপনাদের যে শোটা করবেন চল্লিশ মিনিট ধরে আপনারা আমাদেরকে যে প্রোগ্রামটা করাবেন সেইজন্য টাইম দিতে হবে সেরকম তো ধরুন বলেননি আপনি হুম আচ্ছা ওটা কীস হ্যাঁ ওটা শোটা এবার কীসে মানে কী কী করাবেন ওইটাকে আপনি একটু টাইমটা একটু মানে কম করে নেওয়া হবে না তবু দেখি তাহলে স্যারকে কেন না বলতে তো হবে তাহলে যে নয় স্যারকে বলব যে এই কটা দিন আচ্ছা কটা দিন বললেন হবে চার দিন ঠিক আছে স্যারকে বলব যে চারটে দিন সরস্বতী পুজোর জন্য চারটে দিন একটু মেক আপ করে নিতে সে নয় স্যার বললে পরে স্যার হয়তো বলবে আধ ঘণ্টা এবার নয় চল্লিশ মিনিট ওনারও তো ধরুন অন্য জায়গায় পড়ানো থাকে তাই না এবার ওনাদের তো বুঝতেই তো পারছেন টাইম ওনারা তো ধরুন এখান থেকে পড়িয়ে আবার আরেক জায়গায় পড়াতে যান তাই না হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি এটা তো খুব ভালো কথা একটা বিদ্যালয়ে একটা প্রোগ্রাম হবে এটা তো সত্যি কথা বলতে গৌরবেরই কথা তাই না যে আমাদের সব মানে ছেলেমেয়েরা স্কুলের সরস্বতী পুজোয় একটু নাচবে গাইবে এটা তো সত্যিকারের খুবই ভালো কথা তবু এবার দেখুন তার মধ্যেও তো পড়াশোনাটাও করতে হবে এবার ওগুলোও তো টাইমের ব্যাপার তাই না ওনারা স্যাররা যে পড়ান টিউশান এবার ধরুন আমার মেয়ে ওখানে আমার বাচ্চাকে পড়িয়ে আবার আরও অন্য জায়গায় আবার পড়াতে যাবে বুঝতে তো পারছেন ওদের আবার টাইমের ব্যাপার আছে আচ্ছা ঠিক আছে দেখছি তবুও ঠিক আছে দেখি বলে হ্যাঁ স্যারকে দেখি বলে তারপরে আপনাকে কনফার্ম হয়ে আমি জানাব ঠিক আছে আচ্ছা হ্যাঁ সে তো ঠিকই সে তো যাবই ভালো তো একটা প্রোগ্রাম হচ্ছে এটা তো খুবই আনন্দেরই কথা তাই না আচ্ছা ঠিক আছে জানাব ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে